হ্যাঁ আমি মহাবিশ্বে যেতে চাই এবং মহাবিশ্বের যে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিসগুলো সেগুলো দেখার খুব ইচ্ছে হয় এবং সব মানুষেরই সেগুলো দেখার ইচ্ছে হয় কিন্তু তারা সেখানে যেতে পারে না সবাই পৃথিবীতে যাওয়ার অনেক ইচ্ছে থাকে কিন্তু তারা তারা যেতে পারে না কিন্তু বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে দেশে যে লোক থাকে তারা বাইরে বাইরে যেয়ে যে বলে যে এখানে যাওয়া মহাবিশ্বের ওপর কোনো সম্ভব নয় কিন্তু যারা অনেক বিজ্ঞানী আছে তারা একেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে এবং তারা জেনেছে যে ধুমকাপাত উল্কেতু সেই সব জিনিসগুলো পৃথিবীতে নাকি খসে পড়েছে কিন্তু সেগুলো কখনোই খসে পড়েনি